রান্না করার সময় আমি পাত্র হিসাবে কড়াই এবং কাটলেরি হিসাবে ব্যবহার করে থাকি হাতা খুন্তি ও সাঁড়াশি এই তিনটি জিনিস রান্না করার বা কড়াই ধরে রাখার জন্য প্রয়োজন সাঁড়াশি এবং রান্না করতে প্রয়োজন খুন্তি এবং খাবার দাবার তোলার জন্য প্রয়োজন

এই তিনটি জিনিস ছাড়া রান্না করতে খুবই অসুবিধা হয় কেননা হাতার বা খুন্তির ডান্ডা বড়ো থাকার কারণে কড়াইয়ের যে তাপ সেই তাপ আমার হাতের মধ্যে আসে না বা লাগে না তাতে আমি খুব সহজেই রান্নাটা করে উঠতে পারি রান্না সবজি ঘাঁটতে খুন্তি এবং সবজি তরকারি তোলার জন্য হাতা লাগে